বয়স্কদের জন্য যেমন প্রযুক্তির ব্যবস্থা এবং প্রযুক্তি ব্যবহার খুবই ভালো এবং তাদের অবসাদ কাটাতে যেহেতু সাহায্য করে মানসিক অবসাদ কাটাতে যে সেহেতু সাহায্য করে ঠিক সেরকমভাবে শিশুদের মনে কিন্তু বাজে একটা অভ্যাস তৈরি করে তারা ছোটোর থেকেই এমনভাবে প্রযুক্তিবিদ্যা প্রযুক্তির ব্যবহারের প্রতি এত ইনভল্ভ যে তারা ফোন ইন্টারনেট টিভি এগুলো ছাড়া আর কিছু বোঝে না এখনকার দিনের বাচ্চারা বোঝে না ঠাম্মা দাদুর গল্প বলা কী তারা বোঝে না মানুষের সাথে মানুষের সম্পর্ক কী তারা শুধু বোঝে এখন সোশ্যাল মিডিয়া ছোটোর থেকে এটাতে মা বাবারও খুব বড়ো অবদান রয়েছে শিশুকে এই দিকে এগিয়ে দেওয়ার জন্য তার কারণ শিশু যখন ছোটোবেলায় কান্নাকাটি করে এবং খেতে চায় না তখন তার হাতে ফোন এবং গেম চালিয়ে দেওয়া হয় গেম চালিয়ে দেওয়া হয় যাতে তাদের মনটা অন্য দিকে থাকে এবং খাবারটা তার মা সহজেই তাকে খাইয়ে দিতে পারে বা বাড়ির অন্যান্য অভিভাবকরা তাড়াতাড়ি তাকে খাইয়ে দিতে পারে কিন্তু এর ফলে যে বাচ্চাটির বাজে একটা অ্যাডিকশন হয়ে যাচ্ছে সেটি তারা বুঝতে পারে না এবং যখন তারা আস্তে আস্তে বড়ো হয় তারপর যখন তারা ফোন বা টিভি এইসব ছাড়া কিছু বোঝে না তখন মা বাবাদের আর ক্ষোভ বাড়ে এবং তখন তারা বুঝতে পারে কত বড়ো ক্ষতি হয়ে গেছে কিন্তু ততক্ষনে যা হওয়ার ক্ষতিটা হয়ে যায় হুম তাছাড়া এটা শারীরিকভাবেও অনেক ক্ষতি করে ছেলে মেয়েরা এখন বাইরে ঘুরতে যায় না বাইরে ঘুরতে যায় না বাইরে খেলাধুলা করে না শুধুমাত্র ফোনের গেম খেলে মানে বাইরের ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন পুতুল খেলা রান্নাবাটি এইসব বাদ দিয়ে মানুষের সাথে মানুষের যোগবন্ধন মেলবন্ধন বন্ধুর সাথে মেশা এইসব বাদ দিয়ে তারা ফোনের মধ্যে ঢুকে থাকে এর ফলে শারীরিক ভাবেও তারা দুঃস্থ হয়ে যায়